পুরুলিয়া জেলার সাংস্কৃতিক রীতি বা শিল্প হলো ছৌ নৃত্য ডোকরা শিল্প গালার পুতুল বা জিনিসপত্র ইত্যাদি ছৌ মরশুমে পুরুলিয়া জেলার একটি ছোটো গ্রাম প্রবেশ করার সাথে সাথে আমরা ছৌ নৃত্য শিল্পীদের দেখতে পাই এখানে অনেক প্রচলিত হলো ভাদু ও টুসু সংস্কৃতি বা পরব এটি পৌষ মাসে হয় পুরুলিয়া জেলার কাঁসাই নদীর পাড়ে এখানে পিঠে খেতে খেতে এই উৎসব পালন করা হয় পুরুলিয়াতে দুর্গা ঠাকুরের পাশাপাশি অসুর পূজাও করা হয় একে এখানকার আদিবাসীরা অসুর উৎসব বলে জানেন এইপুজো সাঁওতাল মুণ্ডা কোল কুর্মী ইত্যাদি তপশীল জাতিরা পালন করে থাকেন